নয় লক্ষ বারো হাজার তিনশো বেয়াল্লিশ চার লক্ষ তিন হাজার দুইশো তিপ্পান্ন আট লক্ষ তেষট্টি হাজার নয়শো চব্বিশ তিনশো পঞ্চান্ন ছয় লক্ষ তিন হাজার আটশো তিপ্পান্ন